প্রথমত আমি রান্নাঘরে সেরকম যাই না তো আমি সবসময় পড়াশোনার মধ্যে আমাকে ব্যস্ত থাকতে হয় তবে কখনও কখনও মায়ের শরীর খারাপ হলে তখন বাড়িতে রান্না করার মতো কেউ না থাকলে তখনই আমাকে রান্নাঘরে যেতে হয় তো আমি প্রথমত রান্নাঘরে গিয়ে যেগুলি খুবই প্রয়োজনীয় জিনিস লাগে আমাদের যেমন কড়া হাঁড়ি কড়ার জন্য আমাদের তরকারি করতে বা কিছু ভাজাভুজি করতে প্রয়োজন হয় হাঁড়িতে আমরা অ স অবশ্যই সবসময় ভাত করি তাছাড়াও যেগুলো থাকে কিছু বাটি কিছু থালা বা খুন্তি যেগুলো আমাদের তরকারি করার সময় প্রয়োজন হয় আমি তরকারি করে যে বাটিতে রাখব সেটাও থাকবে এবং যা চাপা দেবো তার মধ্যে একটা থালাও থাকবে এছাড়াও কিছু কৌটো থাকে বিভিন্ন মশলাপাতি রাখার জন্য যেমন হলুদে হলুদ গুঁড়ো রাখার জন্য লঙ্কা গুঁড়ো তার পরে গোলমরিচ জিরে বিভিন্ন রকমের পাত্র থাকে আমাদের ওগুলো রাখার জন্য এছাড়াও জলের জন্যও কিছু ব্যবস্থা থাকে কারণ কাজ করার পর আমাকে হাত ধুতে হয় হাত ধোয়ার জন্যও একটা পাত্র থাকে পাত্রের মধ্যে জল থাকে সেখান থেকে নিয়ে আমরা হাত ধুই এছাড়াও যেগুলো থাকে সেগুলো হলো আটা বা ময়দা রাখার জন্য বড় বড় কিছু ক্যান থাকে সেই ক্যানগুলোর মধ্যে অনায়াসে আমনা ময়দা বা আটা রাখতে পারি এছাড়াও আরও যেগুলো লক্ষ করা যায় সেগুলো হলো ডালের ঘটি থাকতে পারে রান্নাঘরে কারণ আমরা ডাল সিদ্ধ করার সময় একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ডাল সিদ্ধ করতে দিই এছাড়াও আমরা কড়া যখন রান্না করি কিছু সিদ্ধ করার জন্য চাপা দেওয়ার জন্য আমাদের কিছু থালা বা কিছু চাপা দেওয়ার জিনিস থাকে যেগুলো আমরা উপরে চাপা দিয়ে যে কোনো জিনিস সিদ্ধ করতে পারি এছাড়াও থাকে প্রেশার কুকার যেটা এখন সকলের বাড়িতেই থাকে বেশিরভাগ সময় ইউজ করা হয় প্রেসার কুকার এছাড়াও আমরা যেগুলো দেখতে পাই যে আমাদের রান্নাঘরে থাকে কিছু হাতা কিছু তোলার জন্য বা কিছু সহজে নাড়ার জন্য থাকে এছাড়া কিছু কিছু চিমটেও থাকতে পারে আমরা কোনো ভাজা জিনিস তোলার জন্য চিমটে ব্যবহার করে থাকি তাছাড়া থাকে সাঁড়াশি যেমন কিছু জিনিস ধরা গরম জিনিস ধরার জন্য আমাদের সাঁড়াশি ব্যবহার করতেই হবে সবসময়